এই কি করবো বাড়িতে বসে আছি হ্যাঁ যাবো তুই যাবি তো হুম সেটাই হুম না এখনও হয় নি করে দেখি করবো করা হয়নি হুম হুম হ্যাঁ ও প্রত্যেকদিনই আসে হুম কোনোদিন ওর বাদ নেই ঠিক আছে হুম হুম